আমি চেষ্টা করি বছরে অন্তত একবার বিশেষ কিছু নিদ্দিষ্ট দ্রষ্টব্য স্থানে ভ্রমণ করা তাছাড়া এমনি অল্প বেশি অল্প বিস্তর টুকটাক ভ্রমণ তো হয়েই থাকে এমনিতেই আমি ভ্রমণ প্রিয় মানুষ ভ্রমণ করতে আমার নিঃসন্দেহে ভালো লাগে এবং সেটা কখনো এককভাবে কখনো বন্ধু বান্ধব এবং কখনো পরিবারের সঙ্গে বিশেষ করে এককভাবে যে ভ্রমণগুলো করা হয় তার মধ্যে আলাদা নৈসার্গিক সুন্দর্য আমি উপলব্ধি করি এককভাবে নির্জন পাহাড় নির্জন বনের মধ্যে কখনো বা সমুদ্রের বিশাল জলরাশির সামনে চুপচাপ বসে থেকে একটা আলাদা ধরনের ফিলিংস আমি অনুভব করি তাই চেষ্টা করি টুকটাক ইতি উতি ভ্রমণ করে নেওয়ার